পর্যবেক্ষণ করা আমার কিছু কিছু পাখির আচরণ যেমন লক্ষ্য করেছি তাদের সঙ্গম প্রদর্শন করেছি এবং তাদের বাসা বাঁধা আমরা দেখেছি যেমন আমাদের বাড়ির পাশে একটা ডুমুর গাছ আছে সেই ডুমুর গাছে যেটাকে আমরা টুনটুনি পাখি বলি ছোট ছোট পাখি খুব সুন্দর পাখি তারা কী করে ওই ডুমুর গাছের পাতা আঁশ দিয়ে তারা কীভাবে স্টিচ করে যেটা আমরা বলতে পারব না কিন্তু দেখেছি খুব সুন্দর করে দু তিনটে পাতা নিয়ে বাসা করে এবং কিছু ভিতরে খুঁটি দেয় মাঝখানে তুলোর মতো করে দেয় যাতে বাচ্চা হলে বাচ্চাদের কোনো কষ্ট না হয় এটা আমরা খুব ভালো করে আমি খুব ভালো করে লক্ষ্য করেছি আর ঘুঘু পাখির ঘুঘু পাখি তো গাছে বাসা বাঁধে ওরাও দেখেছি ওদের সঙ্গমও দেখেছি ওরা প্রথমে যখন সঙ্গম করে তখন ওদের ডানা ঝাপটাঝাপটি করে খুব পুরুষ পাখিটা মেল ফিমেল পাখিটা এইভাবে ওদের সঙ্গমও দেখেছি আর ওদের বাসা বাঁধতে দেখেছি ওরা সরু সরু কাঠি নিয়ে সুন্দর করে বাসা বাঁধে এবং সেই বাসাতে ডিম পাড়ে এবং সেখানে বাচ্চা হয় এবং খাওয়ায় এবং আর একটা কথা বলার আছে এখানে বাসা স্থানান্তর যদি আমাদের পরিবেশ অনুকূল না হয় প্রতিফুল হয় তখন কিন্তু পাখিগুলো বাসা হয়তো অর্ধ অবস্থায় বাসা বেঁধেছে দেখা যাচ্ছে প্রতিকূল অবস্থার জন্য তারা ওটা ফেলে রেখে আবার যেখানে অনুকূল পরিবেশ সেখানে গিয়ে কিন্তু ওরা বাসা বাঁধে